আমি প্রতিদিন ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে আমি হাত মুখ টুক ধুয়ে একটু প্রাতঃভ্রমণ করে আসি একটু ব্যায়াম করে আসি ব্যায়াম করে আসার পরে তারপর আমি একটু বসে নিয়ে আমার বাগানে জল দিই গাছগুলিতে গোলাপ গাছে বেগুন গাছে নানা রকম গাছ আছে সেইগুলিতে আমি একটু জল দিই একটু সার দিই মাটি দিই যাতে গাছগুলি সুস্থ থাকে তারপর আমি আমার ঘরের যাবতীয় কাজ করি আমার গোয়াল ঘর আছে গোয়াল ঘরটি পরিষ্কার করি গরুগুলোর থেকে গোবরগুলো সরিয়ে নিয়ে আমি গোবর দিয়ে ঘুটে দিই তারপর আমি দুধ দুইয়ে নিয়ে বাড়ি বাড়ি যাই বিক্রি করতে আমার দৈনন্দিন জীবনের প্রতিদিনই আমার কিছু না কিছু কাজ লেগেই থাকে তারপর আমি হাত মুখ ধুয়ে রান্নাবান্না করি রান্না টান্না করে নিয়ে আমি আমার ভাই বোনকে খেতে দিই ভাইরা সকালবেলাতে খেয়ে দেয়ে ডিউটি চলে যায় তারা টিফিনও সাথে করে নিয়ে যায় তাদের চলে যাওয়ার পরে আমি এক সেকেন্ডও বসেও থাকি না কারোনা তখন আমি কথা বুনতে বসি তারপর আমি আবার রান্না বান্না করি করে নিয়ে আমি ঘরে তালা দিয়ে আমি বাড়ি বাড়ি যাই কাপড় বিক্রি করতে কারণ আমার এইভাবেই দিন পেরোয় আমি কাজ করতে প্রচণ্ড ভালোবাসি সারাদিন তারপর আবার দুপুরের দিকে খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু গল্পের বই পড়ি গল্পের বই পড়ার পর তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একটু গান শুনি গান শোনার পর তারপর আমি আবার রান্না করতে বসি রান্না করে আমি পেপার পড়তে বসি পেপার পড়ার পরে তারপরে আমি আমার ভাইদেরকে আবার বিকেল বেলাতে একটু চা জলখাবার দিই জলখাবার আমিও একটু খেয়ে নিই খাওয়ার পরে তারপরে আটা মেখে রুটি করে তরকারি করে তারপরে আমরা ভাইদেরকে খেতে দিই ভাইরা খেয়ে ঘুমিয়ে পড়লে সেই সময়টা আমি যখন একা থাকি সেই সময়টাতে আমি কিছু গান লেখালেখি করি কারণ এইভাবেই আমি জীবনের প্রতিটি দিনকে চালিয়ে যাচ্ছি এবং কর্মযজ্ঞে আমি খুব ভালোভাবে থাকি কর্ম করতে আমি খুব ভালবাসি সারাদিন আমি উদয়াস্ত পরিশ্রম করি আমি জানি পরিশ্রম করলে শরীর সুস্থ থাকে শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে না তার জন্যই আমি প্রতিটি অঙ্গকে সঞ্চালন করতে ঠিকভাবে রাখতে তার জন্য আমি সবসময় নিয়মিত কর্ম করে যাই আমি ভাবতে চাই যে যেন কর্মজীবনে যেন এগিয়ে যেতে পারি আমার যেন কর্মজীবন যেন থেমে না থাকে কেন মানুষের জীবনে চলাই হচ্ছে জীবন থেমে গেলেই মানুষকে মরে যেতে হয় তার জন্য আমি সবসময় কর্মব্যস্ত হয়ে থাকি আমার এটাই হচ্ছে জীবন এটাই এইভাবেই আমি রাত্রি বারোটা সময়তে তারপরে শুয়ে পড়ি